সাশ্রয়ী মূল্যের পরিবহন অভাব কীভাবে আমার নিকটবর্তী শহর বা স্বাস্থ্যব্যবস্থা শিক্ষা বা চাকরির সুযোগ খোঁজার ক্ষমতাকে প্রভাবিত করছে সেটি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কেন কী বার্নপুর আমি যেখানে বাস করি বার্নপুর শিল্পাঞ্চল ওখানে একটি কারখানা ছিল ইসকো কারখানা যেটি পুরো ভারতবর্ষের মধ্যে বিখ্যাত এর লোহা বা কয়লার দিক থেকে এই কারখানা খুবই নামকরা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের বুকে এই কারখানা বন্ধ হয়ে যাওয়ার জন্য এখানকার মানুষেরা যা জনবসতি ছিল জনবসতি ধীরে ধীরে কমে আসছে এবং এখানকার মানুষেরা অন্য জায়গায় স্থানান্তর করছে এবং ভালো শিক্ষাব্যবস্থা স্বাস্থ্যসেবা এবং চাকরির সুযোগ পাওয়ার চাকরি পাওয়ার জন্য এবং ভালোভাবে নিজের জীবনযাপন করার জন্য মানুষেরা আস্তে আস্তে এখান থেকে অন্য জায়গায় স্থানান্তর করছে অভিভাবন করছে আর ওখানে সাশ্রয় মূল্য নিয়ে জীবনযাপন করতে পারছে তাই জন্য যারা এখান থেকে চাকরি অন্য জায়গায় চাকরি বা ভালো স্বাস্থ্যসেবা এবং অন্যান্য শহরের অনেক অনেক কিছু সংস্কৃতি মানুষকে খুবই প্রভাবিত করছে